আমি আপনাদের রেস্টুরেন্ট থেকে একটি খাবার অর্ডার করেছিলাম খাবারটির নাম ছিল চিকেন বিরিয়ানি তো আপনি সেই খাবারটির পরিবর্তে আমাকে মোগলাই এনে দিয়েছেন তো আমার কাছে এইটাই অনুরোধ যে আমার ওই মোগলাইয়ের পরিবর্তে আপনাকে চিকেন বিরিয়ানি আনতে হবে কিন্তু আপনি জানি আনতে পারবেন না তাই সঠিক অর্ডার না করার জন্য সঠিক অর্ডারটা না নেওয়ার জন্য আমি চাই যে আমার টাকাটা ব্যাক করুন